স্বাস্থ্য বলতে আমাদের স্বাস্থ্যর যে আমাদের ব্যবস্থা আছে যেরকম দুরকম ব্যবস্থা আছে একটা হচ্ছে বেসরকারি আরেকটা সরকারি যাদের পয়সা আছে যারা একটু ধনী মানুষ তারা তাদের স্বাস্থ্য খারাপ হলে বা শরীর খারাপ হলে তারা পয়সা দিয়ে নানা রকম নার্সিংহোমে গিয়ে তারা পরিষেবা পায় বা তারা সুস্থ হয়ে ওঠে সেইসব পয়সার বিনিময়ে কিন্তু আমাদের মধ্যবিত্ত বা একদম গরীব যারা তাদের পক্ষে খুবই অসুবিধা হয়ে যায় যেমন তারা নার্সিংহোমগুলোতে যেতে পারে না পয়সার কারণে কারণ তা নার্সিংহোমে গেলে অনেক পয়সার ব্যাপার আর সরকারি স্বাস্থ্যকেন্দ্র গেলে যেরকম আশেপাশে যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলো তাতে পর্যাপ্ত পরিমাণে ওষুধ থাকে না বেড থাকে না ডাক্তার ঠিকমতো থাকে না আর বড় বড় যে সরকারি হসপিটালগুলো তাতে তাদের যা পরিষেবার যা নিয়মকানুনগুলো সেইগুলো মেনে উঠতেও অনেক সময় চলে যায় সেইসব লাইন দিয়ে টিকিট করে যখন ডাক্তারের কাছে পৌঁছায় ততক্ষণে ডাক রোগীর অবস্থা খুবই খারাপ হয়ে যায় যার জন্য আমাদের স্বাস্থ্যর ব্যবস্থা খুবই খারাপ আর তারপরে যেরকম শিক্ষা শিক্ষার দিক দিয়েও দুরকম আছে যারা একটু ধনী মানুষ তারা এখন অনেকরকম শিক্ষার মানে যেরকম কার্মেল ইস্কুল হয়েছে বেসরকারি স্কুল কার্মেল ইস্কুল আরও অনেকরকম এলজেডি ইস্কুল তারপর জর্জ টেলিগ্রাফ এইসব ইস্কুলে আরও অনেকরকম যেরকম দিল্লির বোর্ডের কিছু ইস্কুল হয়েছে এইসব স্কুলে তারা পড়াশোনা করায় যাদের বেশি পয়সা আছে আর পয়সা বলতে এতটাই বেশি পয়সা যে তাদের বছরে একটা ডোনেশন দিতে হয় তাছাড়াও তাদের মেন্টেন করতে গেলে তাদের যে পরিবেশ মেন্টেন করতে গেলে তাদেরও অনেক খরচা হয় যেরকম বাস স্কুল বাসের ব্যবস্থা করতে হয় সেটা সাধারণ মানুষের পক্ষে বা মধ্যবিত্ত মানুষের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না আর আমাদের এই মধ্যবিত্ত মানুষ বা এই গরিব মানুষদের জন্য যেসব স্কুলগুলো আছে সরকারি স্কুলগুলো সেই সরকারি স্কুলগুলো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে স্কুলে স্কুল আছে স্কুলের বিল্ডিং হয়তো ভাঙাচোরা তারপরে আবার কিছু জায়গায় দেখছেন যে স্কুল হয়তো ভালো আছে তার মাস্টার পর্যাপ্ত পরিমাণে মাস্টার নেই যা মাস্টার আছে তারা হয়তো অযোগ্য যেমন যেরকম এখন দেখছেন যে কিছু মাস্টার আছে তারা সর সরকারি চাকরি করছে কিন্তু ঘুষ দিয়ে চাকরি করছে তাদের যোগ্যতাই হয়তো নেই সেই জায়গায় পৌঁছানোর মতো অথচ তারা সেই ঘুষ দিয়ে সেইসব চাকরিগুলো পেয়েছে তার জন্য আমাদের গরিব ছেলে মেয়েদের জন্য গরিব বাচ্চাদের সেই ভালোভাবে শিক্ষাটা অর্জন করতে পারছে না কারণ যেসব মাস্টারদের কাছে পড়ছে তারাই হয়তো ঠিকমতো পড়াশোনা করেনি তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এইটা গেল একটা শিক্ষার বিষয় তারপরে যেটা চাকরি চাকরিতেও আমাদের এখানে কলকারখানা কলকারখানা যা ছিল আগে সেগুলো তো প্রায় বন্ধই হয়ে গেছে এছাড়া নতুন কলকারখানা হয়ে ওঠেনি আর সরকারি চাকরি সরকারি তো কোনও চাকরির কোনও ভ্যাকেন্সিই নেই যেরকম কোন পরীক্ষা হচ্ছে হয়তো দশ বছর আগে তার রেজাল্ট বেরোচ্ছে দশ বছর পর ততদিনে যে চাকরির পরীক্ষা দিয়েছিল তার হয়তো বয়সই পেরিয়ে যাচ্ছে এইসব নিয়ে আর কি চাকরির কথা বলবো